মানুষের ক্ষেত্রে পড়াশুনো যতটাই উপযোগী তেমনি মানুষের ক্ষেত্রে একটা খেলাধুলাও এক ভীষণ বড়ো ভূমিকা পালন করে যেমন এ খেলাধুলার ফলে একটা জায়গাতে অনেক অনেক নানান রকম মানুষের আলাপ হয় এ খেলাধুলো যদি একটা বড়ো বড়ো আউটডোরে খেলা হয় বা বড়ো কোনো মাঠে খেলা হয় তাহলে সেখানে নানান নানান লোকের সাথে সাক্ষাৎ হয় এবং নানান নানান লোকেরা এখানে দেখা করেন এবং তার ফলে মানুষের মধ্যে একটা একতা বৃদ্ধি পায় যেমন একটা লাঠিকে সহজেই ভাঙ্গা যায় কিন্তু এক গুচ্ছ লাঠিকে ভাঙ্গা যায় না তেমনি একটা গুচ্ছ মানুষকে কখনই ভাঙ্গা যায় না তেমনই মানুষের একতাটা যখন বৃদ্ধি পায় খেলার থ্রুতে তেমনি খেলা মানুষের মনে একটা বিশাল বড়ো ভূমিকা পালন করে একটা মানুষের মানুষ হতে সাহায্য করে এবং এই মা খেলাধুলোর ফলে আমাদের এইখানে পুরো মাঠে জুড়ে টুর্নামেন্টের প্রতিযোগিতা এইখানে শুরু হয় যেমন ক্রিকেট খেলার মধ্যে এইখানে কোনো বড়ো খেলা হল বাইরে বাইরের থেকে লোকে এখানে অংশগ্রহণ করেন এবং এই ক্ষেত্রে দেখা যায় এখানে কোনো মেলা বসে বড়ো বড়ো মেলা বসে এখানে নাইট খেলা হয় এবং এর ফলে মানুষের একতা এবং মানুষের মনের মানসিকতা খুবই স্ট্রং হয়ে পড়ে খুবই শক্তিশালী হয়ে পড়ে এবং মানুষের এ ক্ষেত্রে মানসিক ডিপ্রেশন এবং অ্যাঙজাইটি মানুষের যে রোগ মানসিক রোগ সেগুলো সবই দূর হয় এবং মানুষের এ ক্ষেত্রে মানুষের বন্ধুত্বের ভাগ প্রচুর বেড়ে আসে